আমাদের বাংলা ভাষা হল একটি আঞ্চলিক ভাষা যা আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ ছাড়া পশ্চিমবঙ্গ এবং আসাম ছাড়া খুব একটা দেখতে পাওয়া যায় না কিন্তু আমাদের ভারতবর্ষের প্রধান ভাষা হল হিন্দি সেক্ষেত্রে হিন্দি ভাষাভাষী মানুষেরা হয়তো এখানকার স্থানীয় ভাষা বাংলা নাই জানতে পারে কিন্তু আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি বা আসামে থাকে তারা বাংলাভাষা জানে এবং বাংলার সাথে সাথে অল্পবিস্তর হিন্দি ভাষাও জানে তাই কোনো হিন্দি ভাষাভাষীর মানুষ যদি কোনো বাঙালির সাথে কথা বলতে আসে তখন হয়তো তাদের মধ্যে যোগাযোগ কথোপকথনের একটু অসুবিধা হতে পারে কিন্তু বাঙালিরা যেহেতু হিন্দি বুঝতে পারে এবং অল্পবিস্তর বলতেও পারে তাই তারা নিজের মনের ভাবনাগুলো বাংলা এবং হিন্দির সংমিশ্রণ ঘটিয়ে তাদেরকে বুঝিয়ে থাকে তাই তাদের হিন্দি ভাষাভাষীর মানুষদের বুঝতে কোনো অসুবিধা হয় না এবং মানে অনায়াসে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন হয়